যে কোনো আরোহণ ট্রিপে দুঃসাহসিভাবে কাজ করা হয় আরোহণ ট্রিপ মানে সেখানে একটা ভয়ের সম্মুখীন বা ভয়ের সম্ভাবনা থাকে এই সমস্ত ভয় কাটিয়েই যাওয়াটা আমাদের উদ্দেশ্য তো সেখানে আমরা শিখতে পারি যখন একটা দলের সঙ্গে যাওয়া হয় সেখানে নতুন নতুন মানুষজন থাকে তাদের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলা তাদের প্রত্যেকের আলাদা আলাদা জায়গা থেকে তারা উঠে উঠে আসে তো তাদের সাথে জীবনের অভিজ্ঞতা শেয়ার করা তাদের কথা শোনা এ সমস্ত আমি শিখেছি তাদের কাছ থেকে তারা কীভাবে বিভিন্ন ধরনের ট্রিপ করে থাকে তো এসমস্ত অভিজ্ঞতা হয়েছে এবং ভয়ের সময় কাটিয়েছি অনেক সময় হয়েছে যেখানে কোনো পাহাড়ে বা পাহাড়ে চড়তে গিয়ে হয়তো প্রায় পা পিছলে পড়ে যেতে পড়ে যে গেছি বা সেখানে হয়তো কাটা ছেঁড়া হয়েচে কোথাও তো এই সমস্ত অভিজ্ঞতাগুলো আসলে ভয়কে জয় করার সাহস যোগায় এবং আমাদের নতুন নতুন মানুষের সাথে পরিচয় ঘটায় তাদের জীবন কাহিনি সম্বন্ধে আমরা জানতে পারি শিখতে পারি এই সব এইগুলোই আর কি